হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন মাছের বাজার তো বিভিন্ন সাইজের বিভিন্ন মাছের দাম হয় ধরুন কাতলা দুই সাইজ আছে পাইকারি আজকে দুশো দশ টাকা আচ্ছা রুই মাছটার দাম আছে ওই দুশো তিরিশ আছে দুশো ওই একটু সাইজ একটাই দের কেজি সাইজ আড়াইশো টাকা কেজি আচ্ছা চারা মাছ ওই একশো একশো গ্রাম মাছের দাম হচ্ছে একশো আশি টাকা কোরে যাচ্ছে রুই রুই মৃগেলটা বড়ো আচ্চা আচ্চা হ্যাঁ চলে আসবেন অসুবিধা হবে না গো আপনার দেখি আপনারা কি মানে পাড়ায় পাড়ায় বেচেন নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা ভালোই হুম আচ্ছা হ্যাঁ অবশ্যই দেবো আমার বাজারটা তো এরম রোজ থাকে না ওঠা নামা করে আর কি সেহেতু অন্যান্য

আচ্ছা আমাদের তো মেনটা হাওড়ায় বিশাল পাইকিরি ওই মঙ্গলা হাটে ওই তলা দিয়ে যাবেন পাশ দিয়ে সাইডে আচ্ছা আচ্ছা ওই যে ওই সাত নাম্বার গলি আছে হ্যাঁ হ্যাঁ আমাদেরটা বিভিন্ন হ্যাঁ ইলিশ ইলিশও পাওয়া যায় ইলিশ বিখ্যাত তাপর পমফ্রেট পাওয়া যাচ্ছে পমফ্রেট পাইকিরি পাওয়া যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে হ্যাঁ বরফের মাছও আছে বড়ো মাচের তিন কেজি সাইজ কাতলা আছে